আমি এমন কয়েকজন রাজনৈতিক নেতাকে চিনি যাদের কথা আমি বলতে পারি হ্যাঁ আমাদের এধারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলতে পারি এনাকে আমি অনেক ভালোভাবেই চিনি যিনি আমাদের এইধারে এসেও বক্তৃতাও দিয়ে গেছেন এবং আমাদের বাড়িতে বাড়িতে এসে দেখেও গেছেন আমাদের বাড়ির অবস্থা কেমন এবং বাড়ির অবস্থা দেখে তিনি বলেও দিয়ে গেছেন যে আমরা বাড়ি দিতে অবশ্যই দোবো তোমাদেরকে এবং দেখে গেছেন যে আমাদের বাড়িতে জল আসছে কিনা এবং আসছে দেখে গেছেন এবং বাড়িতে আমাদের জল ছিলনা আগে এবং সে তারপর দেখে যাওয়ার পর আমাদের বাড়িতে জলও জললাইনও দিয়া হয়ে গেছে এবং বিদ্যুতও ছিলনা বিদ্যুতও চলে আসছে আমাদের বাড়িতে এখন দেখতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই আমাদের রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই আমাদের সরকারকে উন্নত করেছে দেখতে গেলে রাজনৈতিক নেতাদের আপনি প্রশংসা আমি অনেকটাই প্রশংসা করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়িতে বাড়িতে এসে ঘুরে আমাদের সমস্যাগুলো দেখে যান এই সমস্যাটা দেখে তিনি যে চেষ্টা করেন যে আমাদের সমস্যাটাকে ক্লিয়ার করার জন্য যে সমস্যাটা ক্লিয়ার করলে যে আমাদের জিনিসটা অনেকটা মানে রাজ্যটা অনেকটাই পশ্চিমবঙ্গ রাজ্যটা অনেকটাই পরিষ্কার হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যটা এক নম্বর রাজ্য হিসাবে প্রমাণিত করতে উনি চান